বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মো সামনে এসে পড়ছে একাধিক সমস্যা তার মধ্যে একটি বড়ো সমস্যা হলো প্রযুক্তিখাত এই সমস্যা মোকাবিলার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সমস্ত চেষ্টায় তারা প্রায় ব্যর্থ হচ্ছে বিভিন্ন ব্যবস্থঙ্ক ব্যবস্থাপনা এছাড়াও বিভিন্ন স্থিতিস্থাপকতা তৎপরতা তাদেরকে এই কাজে ব্য কাজ কাজে দুর্বল করে তুলেছে তারা বিভিন্ন ধরনের ব্যর্থ হোছ ব্যর্থ হয়ে চলেছে এই সমস্ত কাজে তৎপর হতে গেলে দরকার বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় করা এই বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় করতে না পারলে কখনোই একটি কাজ ভালোভাবে সম করা যায় না সেটা যেই কাজই হোক না কেন এছাড়াও এই প্রযুক্তি খাতের মাধ্যমে চ্যালেঞ্জকে সঠিকভাবে ব্যবস্তা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ব্যবস্থাপনা সামগ্রী এই দিকে সরকারের নজর রাখা বিশেষ প্রয়োজন এছাড়াও বিভিন্নভাবে সাধারণ মানুষ ও পশ্চিমবঙ্গ সরকার এবং সাধারণ জনগণের সহযোগিতা বাড়ানো বিশেষ প্রয়োজন তবেই বিভিন্ন সমস্যা যে সমস্য সমস্যাগুলির মুখোমুখি পশ্চিমবঙ্গ সরকারকে হতে হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলি থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে